আমি সেইভাবে রান্না করতে জানি না কিন্তু আমি ছোটবেলার থেকে ছোটখাটো রান্না করি এবং সেই রান্নাগুলো আমার মনে হয় প্রত্যেক বাঙালি মেয়েই জানে যেমন ম্যাগি করা চা করা অমলেট করা এগুলো হচ্ছে রান্নার প্রথম হাতেখড়ি এবং ইদানীং আমি সবচেয়ে ভালো রান্না করছি যে স্যান্ডউইচ বানানো স্যান্ডউইচ আমি খুব ভালো বানাই এবং কফিও আমি খুব ভালো বানাই আমি কয়েকদিন আগেই দুর্গা পুজোতে এই গতবারের দুর্গা পুজোতেই ভেবেছিলাম একটা দোকান দেব স্যান্ডউইচ এবং কফির এবং সেটাতে আমার বাবা প্রচণ্ড আমাকে উৎসাহ দিয়েছিল আমার বাবা বলেছিল যে তুই যা ইচ্ছে কর আমি এখানে তোর পাশে আছি এবং তোর দোকানের সব কিছুর দায়িত্ব আমার মাল আনা থেকে শুরু করে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা অবধি আমার প্রথমের ব্যবসাটা আমি তোকেই ধরিয়ে দেব এইভাবেই আমাকে আমার বাবা উৎসাহ দিয়েছিল এবং আমার সঙ্গে আমার এক বান্ধবীও এই ব্যবসায় থাকবে বলেছিল কিন্তু হঠাৎ করে আমাদের টাকার দিক থেকে একটু সমস্যা হয়ে যাওয়ার ফলে আমি দোকানটা এখনও অবধি করে উঠতে পারিনি কিন্তু ভবিষ্যতে আমি এই দোকানটা প্রতিষ্ঠিত করব এই অবধি আমি এতদূরই ভেবেছি